আমি সখ হিসাবে ঘোড়সওয়ার জয়েন করেছি তার কারণ হচ্ছে জীবনে তো স্বপ্ন ছিলো ইন্ডিয়ান আর্মি হওয়ার কিন্তু সেটা তো হতে পারিনি তারপর যখন পুলিশ লাইনে সমস্ত মাঠ পাড় যায় সেটা ভালো লাগে এবং ঘোড়ার পিঠে বা ঘোড়াসওয়ারে চড়া সেটা নিজস্ব একটা ভালো লাগে এবং রেসের দিকটা রেসের দিকটাও যথেষ্ট এমনিতেই আমি ছুটতে ভালোবাসি এবং ঘোড়াও প্রচুর ছোটে তার কারণে আমি সখ হিসাবে এটাকেই জীবনে রেখেছি